আমি শিল্পী হয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি প্রথম সমস্যা আমার অর্থে দ্বিতীয় সমস্যা হচ্ছে প্রশিক্ষণ এই সমস্যা সমস্যার সম্মুখীন হয়েছি এবং কাটিয়ে উঠতে পেরেছি আমার শিক্ষক তুল্য ভগবানের জন্যে উনি আমাকে যা সাহায্য করেছেন বা হেল্প করেছেন আমার সেই সামর্থ্য ছিল না আমার কোনো সামর্থ্য ছিল না কিন্তু সমস সম্পূর্ণ ওনার জন্য আমি পৌঁছোতে পেরেছি উনি সাহা উনি আমার কাছে ভগবান তুল্য উনি সাহায্য না করলে আমি এগোতে পারতাম না